হ্যাঁ আমার পোষা প্রাণী বলতে আমার পেট ডগ কুকুর আছে আর এটা পোষার কারণ হচ্ছে যে কুকুর হচ্ছে একটা খুব সুবিধেজনক প্রাণী খুব সাহায্য প্রাণী কারী প্রাণী কারণ আমরা যখন বাড়িতে থাকি না তখন ঘর পাহারার জন্যে কুকুরটা রেখে গেলে আমাদের কি হয় যে বাড়িটা পাহারার জন্য সে খুব কাজ করে এবং তার যে কুকুরের যে প্রভুসুলভ যে আচরণ কারণ কুকুর কখনোই একটা নিরীহ প্রাণী সে আমাদের সাহায্যই করে কখনও যে ক্ষতি করে না এবং কোনও অচেনা ব্যক্তিকে দেখলেই সে আক্রমণ করে চেঁচাতে থাকে যার জন্য আমরা বুঝতে পারি যে বাড়িতে কেউ আসছে কিংবা কোনও ক্ষতি হতে পারে সেই আগাম নির্দেশ আমরা পেয়ে যাই এইজন্য আমার কুকুরকে খুব ভালো লাগে এবং এই কুকুর প্রাণীটাকেই আমি পুষতে চাই